হ্যালো ম্যাম আচ্ছা আপনারা যে আমাদের বোটানিকাল গার্ডেনে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন তো সেখানে অ্যাকচ্যুয়েলি একা একা তো ছাড়বে না বাড়ি থেকে গার্জেনের একটু যাওয়া দরকার আছে তাহলে আমাদের কজন গার্জেন যেতে পারবে একজন অ্যালাউ আছে আচ্ছা একজন যদি অ্যালাউ থাকে তাহলে আমাদের তো যা খরচ আপনাদের মানে গার্জেনদের কি সেই একই খরচা আচ্ছা ইডেন গার্ডেন আর জাদুঘরের হ্যাঁ ইডেন গর ইডেন গার্ডেন আর জাদুঘরের যে শিক্ষামূলক ভ্রমণের কথা বলেছিলেন সেটার জন্যে আর মানে কত খরচ হবে এক্সটা আচ্ছা ঠিক আছে এবার ফেরার সময় তো রাত হয়ে যাবে তাহলে আমাদের কি বাড়ির কাছাকাছি গাড়িটা বাঁধলে ভালো হয় কারণ রাত্রিবেলা ওখান থেকে যা আচ্ছা সেটা কতটা পরিমাণ আচ্ছা টিফিন কবার দেওয়া হবে ম্যাম টিফিন ক বার দেওয়া হবে

আর আমাদের লাঞ্চে কী থাকবে কী খাবার থাকবে